বিবাহ বাংলা সংস্কৃতির ঐতিহ্য বিবাহের সময় বিভিন্ন রকম আয়োজন করতে হয় যেরকম একটি বিবাহ বাড়িতে কম করে হলেও তিনশো চারশো জন মানুষকে খাওয়াতে হয় তাদের আদর আপ্যায়ন থেকে শুরু করে হ্যাঁ তাদের যাতে কোনও অসুবিধে না হয় সেই সমস্ত তাদের বসার জায়গা থেকে শুরু করে হ্যাঁ তাদের চা দেওয়া থেকে নিয়ে শুরু করে তাদের খাওয়াদাওয়া পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত তারা যতক্ষণ না বিবাহ বাড়ি পরিত্যাগ করে ততক্ষণ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে বিভিন্ন সামগ্রীর দরকার হয় জল এই সমস্ত সামগ্রীর মধ্যে অন্যতম একটি এই জল বিবাহবাড়িতে সমস্ত ক্ষেত্রে প্রয়োজন বিভিন্ন জায়গা রান্নাবান্না থেকে শুরু করে মানুষের পানের জন্য পানের জল বা পানীয় জলও প্রয়োজন খাওয়ানোর সময় এই জলের ব্যবস্থা করতে যেয়ে আমাদের আমাকে বা আমাদের খুব বেশি একটা সমস্যায় পড়তে হয় না আমাদের গ্রামে যে আমরা মূলত গ্রামের মানুষ গ্রামে প্রচুর পরিমাণে এখানে ফিল্টার্ড ওয়াটার পাওয়া যায় যেগুলো ফ্রিতে মানুষকে দেওয়া হয় বিভিন্ন এ এ এনজিও থেকে জলের প্লান্টগুলো করা হয়েছে এখানে এখান থেকে প্রচুর পরিমাণে ফিল্টার্ড ওয়াটার পাওয়া যায় এছাড়াও আমার বাড়ির থেকে কাছাকাছি এই ধরুন দু তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে যোগাযোগ আছে বাজার আছে ওখানে দুটো তিনটে প্রাইভেট জলের প্লান্ট বসানো আছে তারা নিজেরাই জল প্রস্তুত করেন মাটির নিচ থেকে জল তোলে ফিল্টার করে তারা নিজেরাই জল প্রস্তুত করেন খুব অল্প পরিমাণ টাকাতেই তারা লিটারে এক দুশো তিনশো লিটার জল মানুষকে দিয়ে দেন একশো টাকার বিনিময়ে দু তিনশো লিটার জল সেখান থেকে পাওয়া যায় আমরা এইভাবে জলের অ্যারেঞ্জমেন্টটা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বা শুদ্ধ জল পরিশ্রুত জল মানুষকে পান করানো যায় হ্যাঁ সে দায়িত্বটাও আমরা নিজেদের কাঁধেতে তুলে নিই